ভাত ডাল মুগ ডাল মুসুর ডাল বিউলির ডাল অরহর ডাল মটর ডাল পোস্ত আলু পোস্ত বেগুন পোস্ত পোস্ত বাঁটা পেঁয়াজ পোস্ত বাটি চচ্চরি কচু শাক পালং শাকের চচ্চরি পেঁপের ডালনা পুঁই শাকের চচ্চরি ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের ঝাল অম্বল মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট মাংস বেগুন ভর্তা বেগুন বাহারি মোচার ঘণ্ট খিচুড়ি বিরিয়ানি চিলি চিকেন পোলাও নবরত্ন পোলাও এঁচোড় চিংড়ি ডাব চিংড়ি ডিমের ডালনা ডিমের কালিয়া ডিম পোস্ত ডিম ভাপা দই বড়া লুচি আলুর দম পরোটা থোড় ভাজা ওলের ডাল্না কুমড়োর ছক্কা শুক্তো ধনে পাতা বাঁটা আলুর ছেঁড়া পরোটা ছানার তরকারি ছানা ভাপা ছানার পায়েস দই কচু শাক বাটা বাঁধাকপি চচ্চড়ি ফুলকপির তরকারি আলু কাবলি মটরশুঁটির কচুরি হিঙের কচুরি রাধাবল্লভী নানপুরি পোস্ত বাঁটা পাঁপড়